এই এলাকায় প্রায়শই দেখা যায় যেটা সব থেকে বেশি চোখে পড়ে শালিক পাখি সকালবেলা ঘুম থেকে উঠেই শালিক পাখির কিচির মিচির শুনেই আমাদের সকালের ঘুম ভাঙ্গে এছাড়া কাক থাকে চড়াই পাখি থাকে চড়াই পাখি তো ঘরের যে সান সেট গুলো আছে তার মধ্যে ঘুলঘুলির মধ্যে চড়াই পাখিরা এসে বাসা করে গাছে পেয়ারা গাছটাছ থাকলে সেই ফল খাওয়ার জন্যে তো চড়াই পাখি দেখতে মানে থাকেই সব সময় খেলা করছে এছাড়া যদি কোনো ভাগাড়ে গরু বা কোনো পশুপাখি মারা যাওয়ার পরে ফেলে দেওয়া হয় তো সেগুলো খাবার জন্যে চিল তো ঘোরে চিল দেখতে পাই রাতের দিকে বাদুড়ের আওয়াজ পাই বাদুড়ের বাদুড় দেখতেও পাই পেঁচা পেঁচাও দিনেরবেলা দেখা যায় না কিন্তু কখনও কখনও ঘরের মধ্যে ঢুকে আসে পেঁচা সেটা খুবই কম কিন্তু তাও দেখা যায় পায়রা দেখতে পাই এখানে অনেক ঘরে পায়রা পোষা হয় সেই পায়রা উড়ে আসে আমার বাড়িতে এবং আমার প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি দেখতে সবাই আমরা কম বিস্তর জানি গায়ের রঙটা হালকা কচি কলাপাতার মতো সবুজ ঠোঁটটা লাল এবং খুব সুন্দর করে ওরা ডাকে শিস দেয় এবং সেটা বাড়িতে নারকেল গাছ থাকলে নারকেল গাছে এসে ওরা বসতে ভালোবাসে নারকেল গাছে বসে এবং একদলই আসে যখন আসে একদল আসে